হ্যাঁ আমার একটি পোষ্য প্রাণী আছে একটি কুকুর আমি পুষি আমার মনে হয় কুকুর সব থেকে বিশ্বস্ত বু বিশ্বস্ত প্রাণী যেটাকে আমরা খুব আদরের সাথে এবং যত্নের সাথে পুষতে পারি একটা মানুষের থেকে মনে হয় একটা কুকুরকে কুকুরকে মানাতে পাল্লে সে তার দরকারে ঠিক তার মালিকের সব কাজকর্ম করে সে কাজকর্ম করে দেওয়ার দক দিয়ে আমি বলছি না সব দিক থেকেই বিশ্বাস করা যায় একটা কুকুরকে একটা মানুষ একটা মানুষকে মারলে যতটা অনুশোচনা বোধ করে না কিন্তু কুকুর কিন্তু একটা মানুষকে যদি সেভাবে ভুলবশত কিছু করেও দেয় সে পরে তার জন্য অনুশোচনা করে এবং সে কী করলে মানে আমার প্রাণীটাকে দিয়ে তো আমি সেটাই সেটাই বোধ করি যে ভুল করে যদি কিছু করেও বসে সে সেটা নিয়ে সে অনুশোচনা বোধ করে বসে বসে কুকুরকে নিয়ে কুকুরকে নিয়ে এর থেকে অনেক কিছুই বলা যায় মানে কুকুর হল এমন একটি গৃহপালিত পশু যে কারুর ক্ষতি করে না সে যদি তার সেই মানুষটাকে চিনতে ভুল না করে অচেনা কোনো মানুষকে সে ঘরে ঢুকতে দেয় না আর মানুষ দেখলেই সে বুঝতে পারে যেটা মানুষ মানুষকে দেকলে হট সে প্রথম দেখাতে বুঝতে পারে না যে সে মানুষটা কীরকম কিন্তু একটা কুকুর ঠিক বুঝতে পারে সে আপনার ক্ষতি করতে চাইছে না ভালো করতে চাইছে এজন্য আমার মনে হয় রাস্তার কুকুরগুলোকে ঢিল ছুঁড়ে খেতে না দিয়ে না করে তাদের যদি একটু ভালোবাসা যায় তারাও হয়তো আপনার পোষ্য প্রাণী হতে পারে তার সব সময় সব গৃহপালিত পশুকে অবহেলা করবেন না বা রাস্তায় যে কুকুর বিড়ালগুলো আছে সেই তাদের যেন অবহেলা অবহেলা করবেন না তাদের তারা একটু ভালোবাসার জন্যই কি ভালোবাসা পেলেই কিন্তু তারা আপ মানে ওই রকম হিংস্র নাও হতে পারে হিংস্র হয় না ওরা ওরা ঠিকমতো আদর যত্ন পায় না বলেই হয়তো তারা হিংস্র হয়ে যায় কিন্তু তারা হিংস্র নয় তাদের মধ্যেও একটা মন আছে সবাই সেটা বুঝতে পারে না গৃহপালিত পশু বলতে আমার মনে হয় শ্রেষ্ট হল কুকুর